প্রায় তিন দশকের সময়কালে গেমিং শিল্প একটি বিশাল লাভ দিয়েছিল এবং চার বিট থেকে এয়ার গেমগুলিতে অগ্রসর হয়েছিল জনসংখ্যার নিয়মিত পরিবর্তন মোবাইল অনুপ্রবেশ এবং ইন্টারনেট এবং গেমিং অবকাঠামোর সম্প্রসারণ এটিকে সম্ভব করেছে একজন গেমারের গড় বয়স চৌত্রিশ বছর বিশ্বব্যাপী যেখানে মোট জনসংখ্যার অর্ধেক তিরিশ বছরের কম আশা করা হচ্ছে দু হাজার তিরিশ সালের মধ্যে মোট জনসংখ্যার নব্বই শতাংশ ইন্টারনেট অ্যাক্সেস পাবে তাই গেমিং শিল্প নাটকীয়ভাবে বিকাশ অব্যাহত রাখবে সুতরাং নতুন প্রযুক্তিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একইভাবে এয়ার গেমিং শিল্পকে রূপান্তরিত করছে এবং পুরো ব্যবহারকারীর অভিজ্ঞতায় একটি নতুন মাত্রা প্রদান করছে একাধিক বাজার মূল্যায়ণ অনুসারে বিশ্বব্যাপী গেমিং শিল্প দু হাজার বাইশ সালের মধ্যে বিলিয়নকে ছাড়িয়ে যাবে মজার বিষয় হল বিশ্বব্যাপী গেমিং আয়ের প্রায় পঞ্চান্ন শতাংশ মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং বাকিটা পিসি এবং কনসোল থেকে তৈরি হয় গেমিংগুলিতে এআর ভিআর সক্ষম বৈশিষ্ট্যগুলির চাহিদা এবং ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে এটি সম্ভব হয়েছে অগমেন্টেড রিয়েলিটি গেমিং ব্যবসায় দীর্ঘ সময় ধরে রয়েছে তবু এটি দেরিতে যে তারা আজকের গেমারের সাথে সত্যিকারের সংযোগ স্থাপনের জন্য একটি পরিশীলিত স্তরে পৌঁছেছে নির্মাতারা বর্তমানে সঠিক সরঞ্জামগুলিতে একটি মরস ইন এবং গভীরভাবে চিত্তাকর্ষক জড়িত থাকার জন্য অতীতের সৃজনশীল মনকে অগ্রসর করছে